পিঠের ব্যথা নিরাময়ের জন্য আমাদের গ্রামে কিছু জনপ্রিয় ঘরোয়া প্রতিকার রয়েছে কারণ পিঠে যখন একটু ব্যথা করে মতো লাগে তখন আমার কী করি বাড়িতে যে বালিশ বিছানাই বা গদি যাই হোক না কেন যে বিছানাতে আমি শুয়ে থাকি সেই বিছানাগুলো যদি রোদে দেওয়া হয় খুব ভালো ফলাফল পাওয়া যায় কারণ অনেক দিন রোদে না দেওয়ার জন্য বিছানাগুলো শক্ত হয়ে থাকে তার করণে কিন্তু পিঠে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে তাই আমি বিছানাগুলোকে মাঝে মাঝে রোদে দিয়ে থাকি তাহলে ব্যথাটা একটু কম হয় আর রসুন তেল করি কাঁচা রসুনকে একটু থেতো করে তেলেতে দিয়ে ফেলি সরষের তেলকে গ্যাসে জ্বালালাম জ্বালিয়ে গরম করলাম তার ভিতরে রসুনটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে নামিয়ে ফেললাম ওই গরম গরম তেলটাকে একটু পিঠে যেখানে ব্যথা হয়েছে যদি মালিশ করা হয় তাহলে অনেক প্রতিকার দেখা যাই